আমি আমার চাকরির ভবিষ্যতে আরও উন্নতি চাই যাতে করে আমার আরও প্রমোশন হয় আমার পদমর্যাদা বাড়ে সেটা আমি চাই সে কারণে আমি যাতে ভালো পরিষেবা দিতে পারি সবসময় ভালো কাজ করতে পারি সেইসব সেইসব খেয়াল রাখি সে কারণে আমি সবসময় সজাগ থাকি যাতে করে সরকার আমার প্রমোশন করিয়ে দেন